আমি মাছ ধরতে নিই যাওয়ার জন্য আগে প্রচুর পরিমাণ সরঞ্জাম ব্যবহার করতাম আমার কাছে হচ্ছে তখন ছিপ যেটা হয় সেটা কেনার পয়সা ছিল না তো আমার বাড়িতে আমার বাবা আগে মাছ ধরতো প্রচুর পরিমাণে এবং সেই যে একটি ছিপ ছিল সেইটির অর্ধেকটা ভেঙে গেছিল তো সেই অর্ধেকটা ছিপ নিয়ে আমি মাছের দড়ি কিনে এবং কাঁটা কিনে দোকান থেকে এবং মাছের চারা কিনে আমি প্রথমে সেইটাই আমি সেটা দিয়ে মাছ ধরতাম তাপর হচ্ছে তাপর যখন একটু বড়ো হলাম তখন আমার কাছে ছিপ কেনার পয়সা হলো এবং ছিপ দিয়ে আমি মাছ ধরছিলাম কিছু দিন তারপর একটা বঁড়শি কিনলাম কিন্তু আমাদের পাশের বাড়ির একটা দাদা ছিল সেই দাদাটা সেই বঁড়শিটাকে একটা হুইল করিয়েছিলো হুইল করেছিলো সে একটা একটা একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে তাঁতের তাঁত ঘরের যেই সুঁতোর এ সুঁ সুঁতো গোছানা যেই গোল চাকতির মতোটা থাকে সেই চাকতির মতোটা নিয়ে ও ওই বঁড়শিটাতে দিয়ে একটা সুঁতের মতো ফিটিংস করেছিলো তো সেইটা আমাকে বঁড়শিটা থেকে আমাকে হুইল করিয়েছিলো সেই হুইলের মাধ্যমে আমি মাছ ধরতাম আমার খুব ভালো লাগতো একগাদা একগাদা মাছের কাঁটা দিয়ে একটা হুইলের মতো বানিয়ে দিয়েছিলো সেই বঁড়শিটাকে সেই বঁড়শিটা দিয়ে আমি মাছ ধরতাম তো এটা ছিল আমাদের আমার পুরাতন পুরাতন যে অভিজ্ঞতা পুরাতন ছোটোবেলায় পুরাতন অভিজ্ঞতার সাহায্যে যেরকমভাবে মাছ ধরতাম সেটা ছিল আমার পুরাতন অভিজ্ঞতা কিন্তু যখন আসতে আসতে বড়ো হলাম তখন মাছ ধরার অভিজ্ঞতাটা বা মাছ ধরার যে যন্তপাতি রয়েছে সেই সমস্ত কিছুই পাল্টে গেল আগে আমি ছোটোবেলায় মশারি দিয়ে মাছ ধরেছি অনেক জায়গায় যে সমস্ত জায়গাতে পোচুর পরিমাণে জল যেত বর্ষাকালে খাল দিয়ে বিশেষ করে খাল নদী নালা দিয়ে পোচুর পরিমাণ জল যেত স্পিডে সেই সময় পুকুরের খাল বিল হ্রদের যে সমস্ত মাছরা আছে তারা উঠে আসত ঐ জলের সাথে ধেয়ে আসত এবং সেই স্রোতে আমি মশারি দিয়ে অনেক সময় মাছ ধরেছি কিন্তু বর্তমানে আমার মাছ ধরার পদ্ধতি নানা পরিবর্তন হয়েছে পরিবর্তন বলতে বলা যেতে পারে আমি এখন বর্তমানে হুইলের মাধ্যমে মাছ ধরি এবং আমার কাছে সুঁতের ব্যবস্থা রয়েছে সুঁত সুঁত সিস্টেম সুঁত সিস্টেমের সাহায্যে মাছ ধরি তাছাড়া আমার কাছে বিশাল বড়ো জাল দাড়া রয়েছে এবং যে বড়ো বড়ো জালগুলো আছে জাল যেটার সাহায্যে মাছ ধরা হয় জাল টানা হয় গোটা পুকুর জুড়ে সেরকম জাল আছে আমি এই সমস্ত জিনিস দিয়ে এখন বর্তমানে মাছ ধরি এবং মাছ ধরা কয়েক বছর আগে মাছ ধরা এক আলাদাই ছিল তখন ক্রিয়েটিভ ভাবে সমস্ত জিনিস তৈরি করে মাছ ধরতাম কিন্তু বর্তমানে এখন সমস্ত জিনিসই মার্কেটে দোকানে বেরিয়ে গেছে সে সমস্ত জিনিস দিয়ে বর্তমানে মাছ ধরি